আমার বাড়ি সংলগ্ন একটি বাগান আছে সেই বাগানে আমি প্রায়শই গাছপলা গাছপালা লাগিয়ে থাকি এবং সেই সমস্ত গাছের মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি আমি যেটি লাগিয়েছি সেটি হল আম গাছ এবং তাছাড়াও আমি বিভিন্ন সবজির গাছ লাগাই যেমন ভেন্ডি টমেটো কুমড়ো পালং শাক পেঁয়াজ আলু ফুলকপি ইত্যাদি এছাড়াও আমার বাড়িতে রয়েছে পেঁপে গাছ